আমার একটি দিনের খাদ্যতালিকার মধ্যে থাকে ভাত ডাল একটা সবজি সবজির মধ্যে কুমড়ো পুঁই সয়াবিন একটা চাটনি হয়তো আমের চাটনি হলো উচ্ছেভাজা হলো আর মাছ মাছের ঝোল বা মাছের কালিয়া হতে পারে এই যে ডাল হয় সেই ডালটা হচ্ছে হয়তো মুগ ডাল বা মুসুরের ডাল মুসুরের ডালের মধ্যে আমাদের প্রোটিন থাকে যে সবজি খাই সেই সবজির মধ্যে প্রোটিন থাকে ভিটামিন থাকে মাছের মধ্যেও আমরা ভিটামিন পেয়ে থাকি তাই আমাদের শরীরকে সুস্বাস্থ্য গড়তে সাহায্য করে আর আমাদের যে বাজারে শাকসবজি বা চালডাল পাওয়া যায় সেগুলো কিন্তু ভালো মানেরই কারণ আমাদের সামনেই বাজার আছে সেখানে ভালোমানের সবজি পাওয়া যায় টাটকা চাল ডাল সব যে আমরা খাই সেগুলোও টাটকা ভালো মানেরই